গ্রামীণ এলাকায় শিক্ষাব্যবস্থা বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য যে অপর্যাপ্ত সহায়তা পাওয়া যায় সেটা কিছুটা সমস্যার সমাধান তো অবশ্যই করেছে তার মধ্যে হলো যে গ্রামীণ এলাকায় যে শিক্ষাব্যবস্থা সেটা সেখানকার শিক্ষকমণ্ডলীদের কাছ থেকে খুব ভালো পাওয়া যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু শিক্ষক আছে তাদেরকে তাদের শিক্ষকরা সেই কিছু ছাত্র ছাত্রীদেরকে নিয়ে তাদের বাড়িতেও স্কুলের পরে বা বিদ্যালয়ে পড়াশোনা শেষে তাদেরকে পড়ায় এবং কী তাদেরকে বিনামূল্যে অনেক কিছু পড়াশোনা করার জন্য অনেক কিছু কিনেও দেয় যেমন তার মধ্যে অনেক বই হয়তো খুব দামি বই কিনে দেয় অনেক ছাত্র ছাত্রীকেই তাই সেখানেও আমি সেখানে সে শিক্ষকদেরকে খুবই মানে ধন্যবাদ জানাতে চাই যে তারা শিক্ষাব্যবস্থাকে গুরুত্ব দিয়েছে এবং নিজের টাকা থেকে ছাত্র ছাত্রীদেরকে ভালো দামি বই কিনে দেয় আর গ্রামে এখন শিক্ষাব্যবস্থার অনেকটাই উন্নতি হয়েছে কারণ সেখানে বিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে এবং কী শিক্ষা দক্ষ শিক্ষকমণ্ডলীও সেখানে এখন ভালো শিক্ষা দান করছে যাতে গ্রামকেও শহরের মতন উন্নতি করতে পারে আধুনিক শিক্ষা প্রযুক্তি কখন তো এখন তো অনেক গ্রামের বিদ্যালয়ে হয়ে গেছে সেখানে আধুনিক শিক্ষা প্রযুক্তি বলতে সেখানে এখন দেখা যাবে যে গ্রামের বিদ্যালয়ে এখন অনেক কম্পিউটার বা ইমেল পাঠানোর জন্য ল্যাপটপ বা ইলেকট্রিক জাতীয় সব কিছুই সরঞ্জাম সেখানে এখন গ্রামের বিদ্যালয়ে মানে পর্যাপ্ত পরিমাণে আছে আর সেই জন্য এখানে বৃত্তি প্রদান খুব ভালোভাবে হয় আর এখন তো গ্রামের যে বিদ্যালয় সে তো এখন শহরের বিদ্যালয়ের মতনই অনেকটাই উন্নতি হয়েছে কারণ সেখানে নতুন মানে বিদ্যালয়ে যে পুরোনো হয়তো আগে যে জায়গায় পড়ানো হতো সেটা এখন নতুন করে মানে পাকার ঘর করে সেখানে এখন শিক্ষা প্রদান করা হচ্ছে মানে এক কথায় গ্রামের বিদ্যালয়গুলি এখন যথেষ্টভাবে উন্নতি করেছে গ্রামের বিদ্যালয়গুলি উন্নতিকর কারণ হলো গ্রামে যে শিক্ষাব্যবস্থা দেওয়া হয় সেটাকে আরও উন্নতি করার জন্য এই ব্যবস্থা নিয়েছে তাই আমি বলবো যে আগের থেকে গ্রামে যে বিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয় সেখানে এখন আগের তুলনায় অনেকটাই পরিবর্তন হয়েছে